আমি কিছুদিন আগে একটা কুর্তি কিনেছিলাম সেটি ছিলো সুতির কাপড়ের কুর্তিটা খুব নরম ছিল তাই পরে আরাম হত এবং রঙটাও আমার বেশ পছন্দের ছিল আর ফিটিংসটাও ঠিক ছিল লম্বায় যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি তাই কুর্তিটি আমার পছন্দের জামার মধ্যে একটা